হ্যাঁ আমি বায়োগ্যাস প্ল্যান্ট দেখেছি এটা এক বিশেষভাবে মানুষকে সাহায্য করে এটা বিশেষত জঞ্জাল থেকে উচ্ছিষ্ট থেকে এবং বর্জ্য পদার্থ থেকে এই বায়োগ্যাসকে আমরা তৈরি করে থাকি সাধারণত পরিবেশকে বাঁচাতে এই বায়োগ্যাস বিশেষভাবে সাহায্য করে পরিবেশে অর্থাৎ যেখানে পরিবেশের মধ্যে পৌরসভা থাকে সেখানে জঞ্জাল এবং সেখান থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে মানুষজন একটা ট্যাংক বিশেষ আছে যেখানে বায়োগ্যাস উৎপন্ন হয় সেই ট্যাংকের মধ্যে ঢালা হয় সমস্ত বায়োগ্যাসকে বায়োগ্যাসকে এবং বায়ো বর্জ্য পদার্থকে এবং যার সাথে অল্প জৈব সারও আমরা মিশিয়ে থাকি এবং এইভাবে বায়োগ্যাসকে আমরা সাধারণত তৈরি করে থাকি এটা নির্বাচন এবং প্রকল্প খুব সুন্দরভাবে হয়ে থাকে এতে পরিবেশের মানুষ খুব সুষ্ঠুভাবে বাস করতে পারে এবং এই গ্যাস মানুষের জীবনে অনেক সাহায্য করতে পারে যেটা বিশেষভাবে মানুষের মধ্যে এবং সমাজের ওপর প্রভাব ফেলে উন্নতির যার জন্য আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করে থাকি এই বায়োগ্যাস প্ল্যান্ট মানুষকে অনেক সুন্দর এবং সুস্থ শারীরিক জীবন দান করে এবং তাছাড়া পরিবেশে আবর্জনা আবর্জিত বা জমে থাকা নোংরা ময়লা সবকিছু ধুয়ে ফেলা যায় অথচ সেই নোংরা ময়লা জঞ্জাল থেকে আমরা এক ধরনের গ্যাসও পেয়ে থাকি সেটা হচ্ছে বায়োগ্যাস যেটা মানুষকে খুব শান্তির দিকে এগিয়ে নিয়ে যায় অথচ পরিবেশও সুস্থ থাকে মানুষও সুষ্ঠুভাবে জীবনযাত্রা করতে পারে এই বায়োগ্যাস প্ল্যান্টের জন্য এই প্ল্যান্ট একটা ট্যাংকের মধ্যে রেখে সবকিছু এবং এইটাকে এক বিশেষভাবে তৈরি করা হয় এখান থেকে উৎপাদন এবং উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য এবং পচনশীল বস্তু থেকে এই গ্যাসটা আমরা সাধারণত তৈরি করে থাকি